হ্যাঁ বলছি আমি ডক্টর এস কে হালদারের সঙ্গে কথা বলছি কি হ্যাঁ ডাক্তারবাবু আমি একটুখানি বলি আমি নিজে আজকে বাথরুমে পড়ে গিয়ে আমার হাতে খুব চোট লেগেছে মানে খুবই যন্ত্রণা হচ্ছে এবার আমার তো মনে হয় ভেঙে গেছে তা আমার ইমিডিয়েটলি তো খুব যন্ত্রণা হচ্ছে আমি আপনার ওখানে আপনার সঙ্গে দেখা করতে চাই মানে যে কী ব্যাপারটা হলো তা কোথায় কীভাবে যোগাযোগ করবো মানে লায়েন হসপিটালটা ঠিক অ্যাকচুয়ালি আপনার যে চেম্বারটা রয়েছে চেম্বারার থেকে যেই ডান দিকে যে ওই যে শিব মন্দির আছে শিব মন্দিরের পাশে কি ওই ওইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ও আমি ওখানেই গিয়ে আপনার কথা কি বলবো না কীভাবে কী করবো বলুন হ্যাঁ ঠিক আছে আমারও যেতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতো টাইম টাইম লাগবে এখান থেকে যে ডিসটেন্স আমি সেরকমই লাগবে তা আমি ভেবেছিলাম আপনার কাছেই যাবো ঠিক আছে আপনি যখন বলছেন আমি যাচ্ছি পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে ওখানে চলে যাচ্ছি তখন স্যার আপনি কি ওখানেই উপস্থিত থেকে থেকে থাকবেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে গিয়ে দাঁড়িলেই হবে আপনার সাথে আমি যোগাযোগ করতে পারবো হ্যাঁ আচ্ছা স্যার

হুম হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ